আমার প্রিয় বিষয়বস্তুগুলির মধ্যে হল সাহিত্য কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি জীবন বিজ্ঞান ইত্যাদি আমার বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসি কারণ প্রতিটি বই আমাকে নতুন ধারণা মতামত পরিপ্রেক্ষিত দিয়ে এবং উদ্ভাবন করে সাহিত্য বইগুলি আমার ভাবনা পরিবর্তন করতে সাহায্য করে বিজ্ঞান ও প্রযুক্তির বইগুলি আমাকে নতুন প্রযুক্তি ও উন্নয়নের সূচনা দেয় জীবনবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের বইগুলি আমাকে মানবিক সম্পর্কের শিক্ষা দেয় ইতিহাসের বইগুলিও আমাকে অনেক রকম শিক্ষা দেয় তাই যদি আমরা সারা জীবন একই বই পড়ে থাকি তাহলে আমাদের সেই বইটি সম্পর্কেই জ্ঞান অর্জন হবে এবং বাকি বইগুলি সম্পর্কে আমাদের সেরকম কোনো জ্ঞান অর্জন হবে না তাই আমাদের দরকার বিভিন্ন ধরনের বই পড়ার এবং বিভিন্ন ধরনের বই থেকে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করা সাম্প্রতিক আমি সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালি বইটি পড়েছি এবং ওই বইটি পড়তে আমার খুব ভালোও লাগে তাই আমি ওই বইটি বার বার পড়ে থাকি